আমি রান্না করার সময় অনেকগুলি দুর্ঘটনা ঘটেছিল আমার সাবধানে বা বেসাবধানেই কিন্তু ঘটেছিল একটা ঘটনা ভীষণ রকম প্রভাব পড়েছিল আমি হঠাৎ একদিন চা করছিলাম গ্যাসে চা করতে করতে উঠে দাঁড়ানোর সময় হঠাৎ করে চাটা কিন্তু উল্টে গিয়েছিল আমার গায়ে এবং পেট থেকে পা পর্যন্ত পুরোই চাটা গরম চাটা পড়েছিল এবং ঢুলি উঠে গিয়েছিল সে একটা ভীষণ বীভৎস রকমের দৃশ্য ছিল জ্বালা যন্ত্রণা ব্যথা সবরকম কিন্তু মানে অনুভূতি ছিল এছাড়াও আরেক দিন আমি রান্না করছিলাম রান্নার কড়াটা জ্বলে গিয়েছিল তখন হঠাৎ তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে গিয়েছিল আমি কিন্তু তখন বুদ্ধি করে গ্যাসটা বন্ধ করে একটা থালা কড়াটার ওপর চাপা দিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আর ধুয়োটা উঠছিল না এছাড়াও অনেক এরকম ছোট বড় ঘটনা রয়েছে যেগুলো বললে হয়তো শেষ হবে না মাছ ভাজতে গেলে বেশিরভাগই সাবধানে আমাদেরকে ভাজতে হয় নাহলেই কিন্তু ভীষণ বড় একটা সমস্যায় পড়তে হয় মাছের পটকা বারবার ফেটে যায় ফেটে যেয়ে চতুর্দিকে তেল ছিটিয়ে যায় যখন তার ফলে গোটা গায়ে ঢুলি বা ফোস্কা পড়ে যায়